হ্যালো ম্যাম আমি জয়া বলছি আপনার কোম্পানিতে আমি কাজ করতে চাই আসলে আমার আমি আপনার ইন্টারভিউতেও গেছিলাম এবং আপনি সিলেক্ট করেছিলেন জয়া মন্ডল আমি নেক্সট উইক থেকেই জয়েন করতে চাই মানে ধরুন কালকে রবিবার পড়ছে সোমবার থেকে আমি জয়েন করতে চাই ম্যাম আমি তো আপ মানে তখন আসলে আমি তো ভাবি নি যে আমার ইন্টারভিউ হয়ে মানে হলে আমি সিলেক্ট হয়ে যাবো আমি হুট করেই গেছিলাম ইন্টারভিউ দিতে তো সেই জন্য আপনি যখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন এক্সপেক্টেড স্যালারি তখন আমি আট হাজার বলেছিলাম কিন্তু আপনি একটু সময়টা দেখুন একেবারে তো আট ঘন্টা কাজ করতে হচ্ছে সেখানে আট হাজারটা আমার মনে হচ্ছে যে একটু কম হয়ে যাচ্ছে আপনি যদি একটু বাড়িয়ে দিতে পারতেন ম্যাম আপনারা তো ফ্রেশার্সই চেয়েছিলেন মানে আপনাদের তো ক্রাইটেরিয়ার মধ্যে ফ্রেশার্স ছিলো মানে ফ্রেশার্সই তো ছিলো অনলি ফর ফ্রেশারস লেখা ছিলো তো ম্যাম হ্যাঁ ম্যাম হ্যাঁ মানে ম্যাম তাও আসলে আট হাজারটা আপনিই ভেবে দেখুন না খুব কম হয়ে যাচ্ছে না যে অন্তত দশ যদি হয় আপনি যদি অন্তত দু হাজার বাড়িয়ে দেন তাও একটু মানে ঠিক লাগে মানে আপনি বুঝতেই পারছেন আর ঠিক আছে ঠিক আছে আমি তাহলে সোমবার দিন যাচ্ছি গিয়ে কথা বলছি থ্যাংক ইউ ম্যাম